হ্যাঁ বলছিলাম যে আপনি দিয়ার অভিভাবক বলছেন হ্যাঁ আমি ওর স্কুলের শিক্ষিকা মাদিয়া মোল্লা বলছি বলছিলাম যে আপনার বাচ্চাটা হঠাৎ করে স্কুলে এসে মাথা ঘুরে পড়ে পড়ে গিয়েছে তারপর আমরা মাথায় জল টল দিয়ে একটু কিছু খাইয়ে বসিয়ে রেখেছি তো আপনি নিতে এলে একটু ভালো হয় হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে হ্যাঁ হ্যাঁ আমরা খেয়াল রেখেছি জল টল খাইয়ে একটু খাবার খাইয়ে ওকে বসিয়ে রেখেছি এবারে আপনি যদি আসেন আচ্ছা আমরা কি এখানে আশেপাশের কোনো হসপিটালে ওকে অ্যাডমিট করতে পারি আপনি বললে আমরা অ্যাডমিট করে দেবো

হ্যাঁ ঠিক আছে ম্যাম আমরা দেখে ওষুধটা খাইয়ে দিচ্ছি আর কতক্ষণের মধ্যে আপনি আসতে পারবেন একটু বলে দিলে ভালো হয় আচ্ছা ঠিক তো আপনি চল্লিশ চল্লিশ মিনিটের মধ্যে চলে আসবেন তো একটু তাড়াতাড়ি এলে ভালো হয় আরও একটু তাড়াতাড়ি যদি আসেন ভালো হয় আচ্ছা ঠিক আছে ম্যাম তাহলে এই কথা রইলো আপনি আসুন তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে